আমরা দৈনন্দিন জীবনে ভাত রান্না করে থাকি ভাতের সঙ্গে ডাল আলু ভাজা সবজি মাংস তারপরে চাটনি পাঁপড় ভাজা করে থাকি মোচার ঘণ্ট করি খাসির মাংস করি তারপরে কোনো অনুষ্ঠান বাড়ি হলে টিফিনে কচুরি থাকে আর চানা মটর পনির থাকে তারপর মিষ্টি থাকে নারকেল নাড়ু থাকে তারপরে সিমুই থাকে তারপরে দুপুরে খাবার জন্য থাকে এ ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল আলু ভাজা পটল চিংড়ি মাংস ফুলকপির রসা চিংড়ির মালাইকারি মুরগির মাংস খাসির মাংস চাটনি মিষ্টি বিরিয়ানি আমাদের অনুষ্ঠানে খাওয়া হয় বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপরে হচ্ছে আবার মাঝেমধ্যে খাওয়া হয় মাঝেমধ্যে খাওয়া হয় হচ্ছে মোমো তারপরে পনির টিক্কা তারপরে হচ্ছে চিকেন তন্দুরি তারপরে হচ্ছে নান রুটি এই সমস্ত জিনিস খাওয়া হয় আমরা খাসির মাংস খাসির মাংসতে আমরা ব্যবহার করি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো রসুন বাটা গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা তেজপাতা আর আমরা শুক্তোতে ব্যবহার করি জিরে সরষে শুক্ত মশলা পোস্ত সাদা সরষে কালো সরষে আর হচ্ছে পোস্ত চারমগজ বাটা দুধ নারকেলের দুধ এই সব শুক্তোতে ব্যবহার করি আর পাঁচফোড়ন তেজপাতা আর চিংড়ি মাছের মালাইকারিতে ব্যবহার করি চিংড়ি মাছটা তে ব্যবহার করি নারকেল দুধ পোস্ত চারমগজ বাটা লঙ্কা হলুদ আর মিষ্টি নুন আর অল্প জল আর হচ্ছে মাছের ঝালে ব্যবহার করি পেঁয়াজ আদা রসুন টমেটো আর গরম মশলার গুঁড়ো ধনেপাতা আর হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের ভাপাতে ব্যবহার করি পোস্ত বাটা সাদা সরষে বাটা কালো সরষে বাটা আর হচ্ছে কালো কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল আর ইলিশ মাছের ঝোলে ব্যবহার করি কচু বেগুন আলু আর হচ্ছে আর হচ্ছে পুঁই শাক রান্নার জন্য ব্যবহার করি চিংড়ি মাছ কুমড়ো আলু পাঁচফোড়ন আর তেজপাতা আর পটল চিংড়ি করার জন্য পটল আলু আদা রসুন আর পোস্ত বাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা আর ফুলকপির রসা বানানোর জন্য নারকেলের পাউডার ফ্রেশ ক্রিম আর রসুনের বাটা বিরিয়ানি করার জন্য বিরিয়ানি দেরাদুন রাইস সিদ্ধ করে জল ঝরানো হয় তারপরে রাইসটাকে তুলে নেওয়া হয় তুলে নিয়ে ঠান্ডা করা হয় তারপরে মাংসের আলুগুলো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ভেজে নেওয়া হয় তারপরে চিকেনটাকে কষিয়ে তারপরে লেয়ারের জন্য তৈরি করা হয় ভাত দেওয়া হয় প্রথমে তারপরে মাংসের লেয়ার দেওয়া হয় তারপরে আবার ভাতটা আবার দেওয়া হয় তারপরে আলু দেওয়া হয় এই রকম দেওয়ার লাস্টে দেওয়া হয় হচ্চে দুধের সঙ্গে ফুড কালার আর ক্যাওড়া জল গোলাপ জল মিঠা আতর এইভাবে আমরা বিরিয়ানি তৈরি করে থাকি আর ফায়েড রাইস আর চিলি চিকেনও করা হয় এবার ফ্রায়েড রাইসের জন্য ফ্রায়েড রাইসের জন্য আমরা আগে দেরাদুন রাইসটাকে ভাত বানিয়ে নিই তারপর গাজরটাকে ভেজে নিই বিনস ভেজে নিই তারপরে কাজু কিশমিশ ভেজে নিই তারপরে ক্যাপসিকাম ভাজা হয় তারপর ক্যাপসিকাম ভাজার পরে এবারে তারপরে কড়াইয়েতে ঘি দিয়ে আর রাইসটা দেওয়া হয় গরম মশলা ফোড়ন দেওয়া হয় দেওয়ার পরে রাইসটাকে নেড়ে চেড়ে তারপর সাদা তেল দিয়ে নাড়া হয় তারপরে ঘি দেওয়া হয় তারপর ভেজে রাখা সবজিগুলো দেওয়া হয় তারপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেওয়া হয়